আমি আপ আ আমার চাকরির ভবিষ্যৎ সম্পর্কে আমি ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে চাকরির ছোটোবেলা থেকে ডাক্তার হওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু কিন্তু কমার্স নিয়ে বাণিজ্য নিয়ে পড়ানোর পর তার বাবা মায়ের ইচ্ছা যে আমি বড়ো হয়ে বড়ো হয়ে ব্যাঙ্কিং বা ব্যাঙ্কের ব্যাঙ্কের কাজ করতে চাই এছাড়া সিএ এক্সাম দিয়ে আমি চার্টার্ড অ্যাকাউন্টে পাশ করে কমার্সের বাণিজ্য বিভাগের মধ্য দিয়ে আমি একটি ভবিষ্যৎ ভবিষ্যৎ কাজ ভবিষ্যতে কাজ করতে চাই কমার্সের ব্যাঙ্কিং লাইনে কাজ করলে অনেক সুবিধা লক্ষ করা যায় তার জন্য তার জন্য আগে থেকে আমাকে অনেক পড়াশোনা করে ভালো রেজাল্ট করে প্রিপারেশান নিতে হবে তারজন্য আমাকে প্রতিদিন সকালবেলা উঠে ভালো করে পড়াশুনা করতে হবে প্রতিদিন ভালো রেজাল্ট করতে হবে এবং এবং তারজন্য ভবিষ্যতে ভবিষ্যতে যে কী চাকরি পাওয়া যাতে পারে তারজন্য চার্টার্ড অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কিং লাইন ইত্যাদি পড়াশুনা করতে হবে এছাড়া মানুষের এছাড়া আমার এছাড়া বাবা মা এবং বন্ধুবান্ধব সবার কাছ থেকে আলোচনা করে আমি বুঝতে পারি যে ভালো হিসাবে সিএ এক্সামটি চার্টার্ড অ্যাকাউন্ট এক্সাম ক্র্যাক করলে যাতে অনেক ভালো ভবিষ্যৎ ভবিষ্যৎ পাওয়া যেতে পারে এবং তারক্ষেত্রে ভবিষ্যৎ ভবিষ্যতে এই চাকরি করলে অনেক সুবিধা লক্ষ করা যায় এবং বেতন কথাও বলা লক্ষ করা যায় এছাড়া ভারতে ভারতে চাকরির ক্ষেত্রে অনেক বিকল্প রয়েছে এছাড়া ভারতে যদি বিকল্প না চাকরি না পাওয়া যায় তাহলে আমি ব্যবসা বাণিজ্য করার অনেক ইচ্ছা লক্ষ করা যায় যেমন বিজনেস স্টাডি আমাদের কমার্সের একটি একটি সাবজেক্ট রয়েছে তার মধ্য দিয়ে আমি পড়াশুনা করে ব্যবসা করতে পারি এছাড়া চার্টার্ড অ্যাকাউন্ট ব্যাঙ্কিং লাইন ইত্যাদি আমি পড়া পড়তে পারি এবং ভবিষ্যতে এ নিয়ে চাকরি করার ইচ্ছে রয়েছে